হ্যাঁ আমি স্কুলগুলিতে বৃত্তিমূলক শিক্ষার ব্যবস্থা যাতে হয় সেটা আমি চাই কারণ তারা শুধুমাত্র যে লিখছে পড়ছে সেটা শিখলে হবে না অনেক কিছু জানতে হবে তার জন্য অনেক রকম হাতে কলমে কাজ শেখাতে হবে যেমন সেলাই করা হাঁস মুরগি প্রতিপালন করা পশুপালন করা এছাড়াও অনেক রকম কাজ শেখাতে হবে